ভালো জাতের

শনাক্ত করার জন্য অবশ্যই আমি দেখব সেই পশুটা হিংস্র কিনা যদি সেটা হিংস্র হয়ে থাকে তাহলে আমি সেটাকে ভালো জাত হিসেবে শনাক্ত করবো না আমি দেখব কোন পশু প্রাণী পোষ মানিয়ে মানুষ বেশি লাভবান হচ্ছে বা হবে মানুষ সেই পশুকে পোষ মানিয়ে অর্থ পাবে খাদ্য পাবে তা থেকে সাহায্য পাবে এমন পশুকেই ভালো পশু হিসেবে শনাক্ত করা উচিৎ মানুষ যে পশুর থেকে ক্ষতিগ্রস্ত হবে না বা তার থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না মানুষ নিশ্চিন্তে সে পশুকে পোষ মানাতে পারবে বা সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবে কোনো প্রাণী সুস্থ কিনা তা দেখা তা বোঝার জন্য আমি দেখব প্রাণীটা ঠিকঠাক অর্থাৎ সঠিক আচরণ করছে কি না যেমন আচরণটা সে করে থাকে প্রাণীটা ঠিকভাবে খাদ্য গ্রহণ করছে কি না যদি সে খাদ্য গ্রহণ করে না থাকে তাহলে সে সুস্থ নয় যদি তার আচরণ ব্যবহার অন্যরকম মনে হয় তাহলে সে সুস্থ নয় এই জন্য আমি অবশ্যই কোনো একজন অভিজ্ঞ অর্থাৎ ওই প্রাণীর অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিয়ে থাকবো আমি এর জন্য সেই প্রাণীর উপরে অভিজ্ঞ কোনো চিকিৎসক অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে থাকি